হ্যালো হ্যাঁ হ্যালো আচ্ছা মণিকা বাউড়ি বলছেন কি আচ্ছা ওই স্নেহা বাউড়ির অভিভাবক তো আমি সিস্টার নিবেদিতা বিদ্যালয় থেকে বলছিলাম ওর টিচার হ্যাঁ বলছি আজ থেকে আমাদের একটা মানে আমাদের আর একমাস পরে একটা অনুষ্ঠান হবে সেটা আপনাদের তো সবাইকে জানানো হয়েছে লাস্ট মিটিঙে আর সেই কারণেই আমাদের চল্লিশ মিনিট ক্লাসের শেষে একটা রিহার্সাল হবে ওর নাটকের জন্য একটা চরিত্রে ওকে দেয়া হয়েছে আর সেই রিহার্সালটার জন্য চল্লিশ মিনিট পরে আপনারা আসবেন নিয়ে যাবেন স্নেহাকে হ্যাঁ আপনারা চারটে চল্লিশ চারটে পঞ্চাশ এইরকম সময়ে আসবেন এসে নিয়ে যাবেন হ্যাঁ সেটা তো বুঝলাম হ্যাঁ বলুন হ্যাঁ কিন্তু আমাদের যে অনুষ্ঠানের ব্যাপারে তখন আপনাদের মিটিঙে অনুমতি নেওয়া হয়েছিল আপনারা সম্মতি দিয়েছিলেন যে ও একটা অভিনয় সুযোগ পেলে ভালো হয় তো আমরা তো একটা নাটকের চরিত্রে ওকে দিচ্ছি আর আসলে সামনে পরীক্ষাও তো আসছে আর সেই কারণে আমরা কোন ক্লাস অফ করে রিহার্সালটা করাতে পারবো না তো সেই কারণে আমরা ঠিক করেছি যে সমস্ত ক্লাস হয়ে যাওয়ার পর চল্লিশ মিনিট করে সময় দিতে হবে না হলে তো ওরা পারবে না না অভিনয়গুলো হ্যাঁ বলে দেখবো বলতে দেখুন আমরা তো সবকিছু ঠিক করে নিয়েছি সবাইকে কোন চরিত্র করবে আর সবারই সব বাড়ির অভিভাবকরাই তো সম্মতি দিয়েছে এবার আপনি এখন বলছেন তাও ঠিক আছে আপনি জিজ্ঞাসা করুন করে আমাকে আজকেই জানান তাহলে ও যদি না পারে তাহলে আমরা ওর জায়গায় অন্য কাউকে ওই চরিত্রে অভিনয়টা করতে বলবো তো আমাকে আজকে একটু জেনে বলুন পোগ্রামটা তো এক মাস এখন দেরি আছে মোটামোটি আবার ওই তিরিশ দিনের মতো ওই উনতিরিশ দিন আমাদের রিহার্সালটা করতে হবে ছুটির দিনগুলোয় হবে না রবিবার গুলো তো স্কু্লে ছুটি থাকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সেটা দেখুন আমাকে কিন্তু আজকেই জানাবেন হ্যাঁ এই নাম্বারে ফোন করেই জানাবেন কারণ ওই দায়িত্বটা পুরোটা আমার ওপরেই আমাকেই সবকিছু ঠিক করতে হবে তো তো আজকে জানিয়ে দিলে আমরা ওর পরিবর্তে অন্য কাউকে নেবো ঠিক আছে হ্যাঁ ওয়েলকাম রাখছি তাহলে